আমি গত বুধবার অনলাইন থেকে একটি শাড়ি কিনি শাড়িটি দামের তুলনায় অনেকটাই খারাপ শাড়িটি অনলাইনে যেরম দেখানো হয়েছিলো তেমনটা একেবারেই পাইনি এবং শাড়িটির কাপড়ের মান খুব একটা ভালো নয়